আমার মাঝে মধ্যে প্রায় শরীর খারাপ লেগেই আছে এই শরীর খারাপের জন্য অনেকই ওষুধ কিনতে হয় তাই আমাদের আয়ের থেকে ব্যয়টা ওষুধের কাছে অনেকটাই চলে যায় যা আয় করা হয় চার ভাগের প্রায় তিন ভাগ ওষুধের পেছনেই যায় আমাদের এখানে তো ওষুধের দোকানে বেশি ছাড় দেয় না বিভিন্ন জায়গায় যদি ওষুধ কেনা হয় তার ওপর নির্ভর করে হয়তো দশ পারসেন্ট পাঁচ পারসেন্ট এইরকমই ছাড় পাওয়া যায় এর বেশি পাওয়া যায় না তাই আমাদের এগুলোর জন্য প্রচুর ব্যয় হয় আর এক একটা ওষুধের দামও তো প্রচুর যেখানে গত বছর ওষুধের দাম ছিল মাত্র আড়াইশো টাকা এবছর তা বেড়ে প্রায় তিনশো সাড়ে তিনশো হয়ে গেছে তাহলে প্রতি বছর যদি ওষুধের দাম বেড়ে যাচ্ছে তাহলে তার তুলনায় তো আমাদের আয় কম আয়টা তো একই জায়গাই আছে কিন্তু দামটা তো প্রচুর বেড়ে যাচ্ছে বিভিন্ন ওষুধের বিভিন্ন দাম বেড়েই চলেছে কারো দাম একই থাকছে না তাহলে মানুষের এখন চলাচলের জন্যও তো অর্থের প্রচুর প্রয়োজন কিন্তু এখন মানুষের বেশিরভাগ রোগ জ্বালাটাই প্রচুর তাই ওষুধ দোকানেই দিয়ে দিতে হচ্ছে